এই টিভি শোটা দেখলে মানুষের খুব মনে সুবিধা হয় এবং ওরা আনন্দটা পায় এই টিভি শোটা দেখলে মানুষের মনে অনেক সচেতনতা বাড়ে এবং টিভি শোটা দেখলে মানুষের অনেক বিবেক বিবেচনা মানে অনেক সুবুদ্ধি আসে এই টিভি শোয়ে খারাপ মানুষও ভালো হয়ে যায় টিভি শোটা দেখলে এই এইটি একটি ব্যবসা করার পক্ষে খুবই ভালো আমিও যেমন ব্যবসা করি ব্যবসা করলে কতটা ক্ষতি হয় কতটা লাভ হয় তা খুব জানা যায় এবং এই ব্যবসা করার থেকেই এই টিভি শোটা দেখে ব্যবসা করার পক্ষে খুব ভালো এবং উন্নতি উন্নত মনে হয় এবং এই টিভি শোটা দেখলে আমি যেমন ব্যবসাটা করলে কতটা লাভ হবে কতটা ক্ষতি হবে সেটার সম্পর্কে জানতে পারব এই জন্য এটা দেখাটা খুবই প্রয়োজন